আমার কাছে মহাবিশ্বের রহস্য ও সম্পর্কে আকর্ষণীয় হলো সব থেকে যেটা সেটা হয়তো আজকের দিনে বললে সবাই আমাকে একটু বোকা বোকা বলবে যে এটা এই বিজ্ঞানের যুগে এই কথা কেউ বলে কিন্তু আমার কাছে এটা খুব আকর্ষণীয় যে আমরা যে এই যে মহাবিশ্বের এই যে পৃথিবীতে রয়েছি তো পৃথিবীতে এই পৃথিবীতে নাকি সব সময় ঘুরে চলেছে হ্যাঁ কিন্তু আমি যখন আমার ঘরে বসে থাকি তখন তো আমি স্থিরভাবে আছি তাহলে পৃথিবীটা ঘুরছে কী করে তো কই ঘোরাটা তো আমরা বুঝতে পারি না আমার কাছে যেন এইটাই সব থেকে বড়ো রহস্য যে এই পৃথিবী এক দিনে সৃষ্টি হয় নি অনেক অনেক বছর ধরে অনেক নাকি খুব মানে পুরো ইয়েতে ভরা ছিলো এই পৃথিবী বন জঙ্গল পাহাড় পর্বত এই সবে এইখানেও আবার আস্তে আস্তে মানুষের এর একটা জীবনের সঞ্চার হয়েছে সেই জীবন থেকে সেই জীবন থেকে আবার এতো এতো এতো এতো মানুষ এগুলো সব যখনই ভাবি আমার কাছে যেন কী আশ্চর্য লাগে কিন্তু এই এখনকার দিনে বিজ্ঞানীরা এতোটাই উন্নত যে এখন এই রকম কথা বললে সবাই আমাকে বোকা বোই কিছু বলবে না তার কারণ এখন চাঁদে মানুষ যাচ্ছে সূর্যেও উপগ্রহ পাঠানো হচ্ছে মঙ্গলে যাচ্ছে তাহালে এর কাছে আকর্ষণীয়টা আমার কাছে যে কিন্তু তবু সেই থেকেই যায় শুধু মনে হয় পৃথিবীটা কী করে ঘুরছে আমরা যদি চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি তাহলে এর এর কী রহস্য আমি সেটাই বুঝতে পারি না